আমি অনেকগুলি ট্র্যাক্টরের নাম জানি একটি হচ্ছে মহেন্দ্র আরেকটি হচ্ছে জন ডিয়ার আরেকটি হচ্ছে হোন্ডা আরেকটা হচ্ছে সোনালিকা এগুলো খুব ভালো ব্র্যান্ডের ট্র্যাক্টর আমার নিজের বাড়িতে ভালো একটা ট্র্যাক্টর রয়েছে সেটা সোনালিকা সব ট্র্যাক্টরের মধ্যে ব্র্যান্ডের মধ্যে আমি মনে করি সোনালিকা ট্র্যাক্টরটি খুব ভালো এটা খুব জমিতে ভালো হাল করে মাটি খুব ভালো হয় সময় খুব কম লাগে তেল কম পোড়ে সোনালিকা ট্র্যাক্টরে মাল পরিবহণটাও ভালো হয় অনেক করে মাল ধরে সোনালিকা ট্র্যাক্টরটা সবার পক্ষে সম্ভব নয় কেনা ওটা একটু দাম পড়ে যায় কিনতে প্রচুর খরচা হয় কিন্তু এদিকে আরেকটা আছে জন ডিয়ার জন ডিয়ার ট্র্যাক্টরটাও খুব ভালো ব্র্যান্ডের ট্র্যাক্টর ওটাও অনেকে কেনে ওটাতে প্রায় ধরুন কুড়ি মণ তিরিশ মণ করে ধান ধরে এমনি আলু টালু নিয়ে গেলেও অনেকটা করে ধরে মাটিতে হাল করলে জমি ভালো হয় চাষের পক্ষে উপযোগী মাটি তৈরি করে দেয় তেল কম লাগে সময় কম লাগে খুব ভালো এই ট্র্যাক্টরটি বলে আমি মনে করি